হ্যাঁ আমি আঁকতে পারি তাই আঁকার ক্লাস আমি করিয়ে থাকি ছোটো ছোটো বাচ্চাদের আমি আঁকাই আমার অভিজ্ঞতা বলতে গেলে আমি যা শিখে এসেছি আমিও অন্য একজনের টিচারের থেকে আঁকা শিখেছি কিন্তু আমার সেই সময় মনে হয় নি যে একটি টিচার হতে গেলে বা একটা শিক্ষক হতে গেলে কতোটা তাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হয় কারণ একটা ছোটো বাচ্চাকে যখন আমরা আঁকাই তখন সে সেই বিষয়টার ওপর কিছু জানে না তাকে প্রত্যেকটা জিনিসকে ধরে শেখাতে হয় তখন অনেকটা ধৈর্যর প্রয়োজন তো এই আঁকা শেখাতে গিয়ে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে যে মানুষের যে ধৈর্য ক্ষমতা সেটা বাড়তে সাহায্য করে আর এই অভিজ্ঞতাগুলো বলতে গ্যালে যে ছোটো ছোটো বাচ্চারা যে একটি জিনিসকে সে জিনিসকে শেখার যে আগ্রহ সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে